যেমন ভারতে সবাই চা পছন্দ করে তার মধ্যে আমার বাড়িতে সবাইই চা পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমিও পছন্দ করি দুধ চা করি সকালে দুধ চা পছন্দ করে সকালে খেতে সকালে দুধ চায়ের জন্য দুধ দুধের সাথে চিনিটা আগে ফুটিয়ে নিয়ে ভালো করে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর তখন চা পাতি দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে কালারটা খুব সুন্দর হয়ে যায় তারপরে নামিয়ে নিই আর বিকেলবেলায়তে লাল চা করি র চা র চা করার জন্য চিনি প্রথমে পানি দিই পানি দেওয়ার পর চিনি দিই চিনি দেওয়ার পর একটু আদা কুঁচিয়ে দিয়ে তারপরে একটু তেজপাতা দিয়ে অনেক সময় এলাচি দিই নিয়ে ওটা ফুটে যাওয়ার পর তখন চা পাতা দিয়ে তখন ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিই সেই চাটার টেস্টটাই আলাদা লাগে আর অনেকজনা পছন্দ করে হ্যাঁ ও চায়ের মধ্যে হ্যাঁ যখন র চাটা করা হয় তার মধ্যে একটু লবণ দেওয়া হয় অল্প পরিমাণে চায়ের টেস্টটা আরো বেড়ে যায় খুব সুন্দর লাগবে খেতে তখন চাটা আর ভালো লাগার মতো হয় তখন